ইতিহাস সম্পর্কে বলতে গেলে অনেক পৌরাণিক যিগ যুগ থেকে ঘটনা বলা উচিত অতটা বিস্তারিত আমি জানি না বলতেও পারবো না আঞ্চলিক ইতিহাস যেটা আমাদের বর্তমানে আমরা যেভাবে বেঁচে আছি দেশের কল্যাণার্থে দেশের জন্যে সেই ইতিহাসের অবদান প্রচুর দেশটাকে সুরক্ষিত রাখার জন্যে ইতিহাসে অনেকেরই অবদান আছে অনেকেই ইতিহাস গড়েছেন ভারতবর্ষকে স্বাধীন করেছেন তাদের মধ্যে অন্যতম হল নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আমাদের জীবনের স্মরণীয় হয়ে থাকবেন সারা জীবন দেশকে সুরক্ষিত রাখার জন্যে আমাদের যে পরিকল্পনা সেটা আমরা স্থির করেছি সেটা আমরা স্থানান্তরিত করেছি দেশের দেশকে ভালোবেসে আঞ্চলিকভাবে বলতে গেলে ইতিহাস গড়ার পিছনে মানুষেরই অবদান বেশি সেই মানুষগুলো উদার মনের মানুষ হতে হবে সেই মানুষগুলোর মধ্যে নিকৃষ্ট কোনো মনোভাব থাকলে হবে না তবে ইতিহাস গড়া যাবে না